জি আমি একজন শিল্পী হিসাবে আমি মেহেন্দিটা খুব ভালো পারি আর মেহেন্দিটা খুব ভালো করতে পারি আমি সব মেহেন্দি করি ব্রাইডাল মেহেন্দিও খুব ভালো করতে পারি আমি ব্রাইডাল মেহেন্দি করেছি আর সেখানে আমার দু তিন ঘণ্টা কি চার ঘণ্টা দু হাত ভরে করলে সেখানে আমার ভালো টাকা আসেনি বা কালার না আসার জন্যও আমার কথা শুনতে হয়েছে কথা শুনতে হয়েছে আর মেইনলি টা খুব কষ্টের আর আমি ড্রয়িং আঁকাটাও আমি বেশ ভালোই পারি আর মেহেন্দিটা ব্রাইডাল মেহেন্দি আমি করেছি আর সব ধরনের মেহেন্দি আমি করেছি হিন্দি করে আমার অতটাও ফায়দা হয়নি যতটা আঁকাটাও করেছেি কিন্তু আমার অতটাও এ হয়নি